ও এখন তো এখন বয়স হয়ে গিয়েছে তার জন্যে আর দৌড়াতে পারি না এখন সকালে উঠে আমি হাঁটতে বের হই যাইও আমি বাদ দিলাম আগে যখন আমি ভোরে স্কুলে যে পড়তাম তখন প্রচুর প্রচুর দৌড়াতাম দৌড়ে থেকে এসে পড়তে যেতাম পরের দিন স্কুলে যেতাম আবার আবার বিকেলে আবার দৌড়োতে যেতাম আমার এই এইভাবে আমার ছোটবেলার দিনগুলো কাটত দৌড় দৌড়ের বিশেষ দিন বলতে ছোটবেলায় স্কুলে যখন খেলা হতো যেমন অংক দৌড় একশো মিটার দৌড় বিস্কুট দৌড় বিভিন্ন এসব নানান দৌড় সেসব দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম অনেক পুরস্কারও পেয়েছি হ্যাঁ কিছু মেডেলও পেয়েছি আরও আরও নানান পুরস্কার পেয়েছি ওগুলো যা আরও আরও অনেক অনে অনেক পুরস্কার জিতেছি এইসব দিনগুলোতে আমি আমি শরীরকে হালকা রাখার চেষ্টা করতাম শরীর যদি ভারি হয় বেশি জোরে তো দৌড়োতে পারব না কিন্ত আমার লড়তে হবে যার জন্যে আমার শরীরকে হালকা রাখতে হবে পরিমাণ জল খেতে হবে খাবার খাবার খেতে হবে যেমন ছোলা হালকা খাবার খেতে হবে এইভাবেই আমার শরীরকে সুস্থ রাখতে হবে আমার বিশেষ দিনগুলো